আপনি ডক্টর ম্যাডাম বলছেন বলছি ম্যাডাম আপনি এখন চেম্বারে আছেন না হাসপাতালে আছেন আমি কলকাতা থেকে বলছি ও আচ্ছা কিন্তু ম্যাডাম আমার এদিকে শরীরটা প্রচণ্ড খারাপ করেছিলো যার কারণে ভাবছিলাম আপনার মানে আপনাকে দেখাতে যাবো কিন্তু আপনি তো বলছেন যে ওখানে নেই তাহলে এখন ম্যাডাম যদি বলেন যে কি করবো এখন মানে কাকে দেখাবো যদি একটু ভালো কিছু আসলে আমার অনেক দিন ধরে জ্বর হচ্ছে তারপর বমি হচ্ছে মাথার যন্ত্রণা মানে শরীরটা প্রচণ্ডই খারাপ আপনার কাছে গিয়ে না বললে আপনি বুঝতেই বুঝতে পারবেন না আর কি তাহলে ম্যাডাম কাকে মানে আপনি তো এখন যেহেতু বলছেন আপনি এখন নেই তাহলে কাকে দেখাবো যদি একটু যদি বলেন আর কি ভালো ডাক্তার একটু যদি বলেন

আমি তো আপনার কাছেই দেখাতে চেয়েছিলাম কিন্তু আপনি তো বলছেন ওখানে নেই তাহলে আপনার হসপিটালে চেম্বারেই যেতে হবে আপনাকে আপনার আপনি এক কাজ করুন তাহলে আপনার ওখানের লোকদের বলুন যেন হচ্ছে সব রকম ব্যবস্থা করে রাখে আমার রিপোর্টের সব রকম ব্যবস্থা যেন করে রাখে তাহলে আপনি থাকলেও ভালো হতো যদি আপনি নেই তাহলে আপনি ওদেরকে বলে রাখুন একটু ফোন করে দিন আমার হয়ে হ্যাঁ তাহলে তাহলে ম্যাডাম আমি তাহলে আজকে আর যাবো না কারণ আপনি যেহেতু বলছেন কালকে আসবেন আমি আজকে মানে এমনি আমাদের সামনের হসপিটাল থেকে ওষুধ এনে খেয়েছিলাম এখন মোটামোটি সুস্থ আছি তাহলে আমি কালকেই যাবো আপনার কাছে চেক আপ করাতে আচ্ছা ম্যাডাম আপনার ফিসটা যদি একটু বলেন ঠিক আছে ম্যাডাম আমি তাহলে নামটা লিখিয়ে ফিসটা জমা করে দিচ্ছি ঠিক আছে রাখছি ম্যাডাম